স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলির মধ্যে যদি কিছু বলা যায় পশ্চিম বর্ধমান জেলায় সেটি হল দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডি ভি সি